আমি তো পশু পাখি পুষতে ভালোবাসি আর আমার ভালোও লাগে তো হচ্ছে কী যেরকম গরু ছাগল তার পরে কুকুর আছে বিড়াল আছে এমন এমন জাতীয় জিনিস আছে তাদেরকে তো যত্ন তো প্রথম তার বাচ্চার মাদের নিতে হয় তার পরে বাচ্চাটা ভালোভাবে হয় তো যেরকম একটা গরু বলো ছাগল যে কোনো একটা পশু প্রথম তো হচ্ছে যে তার তাকে ভালো যত্ন নিতে হবে মানে তার খাওয়া দাওয়া সব দিক থেকে ঠিক রাখতে হবে খাওয়া দাওয়ার মধ্যে এবারে ফ্যান আছে খোল আছে ঘাস তারপর শাক শাক পাতারি খড় এইসব তো ভালো জিনিস রয়েছে ওদের উপকারী জিনিস ফ্যান ঠ্যান এগুলো দিলে ওদের শরীর স্বাস্থ্য না কি ভালো হয় ভালো থাকে তো দ্বিতীয়বার যখন তাদের পেটে বাচ্চা থাকে বাচ্চা হয়ে গেলে বাচ্চাটা কীভাবে ভালো থাকবে বাচ্চাটা হচ্ছে কী প্রথম তো যখন হয় তখন মুছিয়ে দিই মোছানোর পর মুছিয়ে ভালো করে মুছিয়ে পরিষ্কার করি পরিষ্কার করার পরে তার পরে হচ্ছে কী ওকে ওকে ভালো করে মুছিয়ে মা ওর মার কাছে নিয়ে যাই যেমন দুধ দুধ তো পোথম তো হচ্ছে দুধ খেতে পারে না দু্ধ ধরিয়ে দিতে হয় অনেক সময় পড়ে যায় তো ওরকম হচ্ছে ধরে দুধ খাওয়ানো তার পরে তার ধরে রাখা তার সময় সময় তার মাকে খেতে দেওয়া মাকে খেতে দেওয়া মানে টাইম টাইম মাকে খেতে দেওয়া মানে হচ্ছে কী তার দুধটা ভালো হবে বাচ্চাটা আরও যত দুধ খাবে তত শরীর স্বাস্থ্য ভালো হবে ভালো থাকবে হচ্ছে দুধ যত বেশি হবে তত তত ভালো সেইরকম সেই কারণে মারও মার বা বাচ্চার দুজনারই যত্ন নেওয়া ভালো সে সময় হচ্ছে কী বাচ মার হচ্ছে কী যত ভালো মন্দ খেতে দিতে পারবে তত একটা বাচ্চা হলে তার শরীরে অত কিছুই থাকে না তখন তার শরীর কমজোরি হয়ে আসে সেই কারণে যত বেশি বেশি ভালো খেতে দেবে ততই ভালো যত খাবে তত তার তার নিজেরও শরীর স্বাস্থ্য হবে এবং দুধও হবে বাচ্চাও এখানে সেই দুধ খেয়েই প্রথম তো বাচ্চা তো অন্য কিছু খায় না দুধই খায় দুধ খেয়েই মানুষ হয় সেই জন্য বাচ্চা যত দুধ খাবে তত বাচ্চাও ভালো হবে ভালো থাকবে ওই কারণে